আমার এলাকা হুগলী জেলার প্রধান কর্মসংস্থান বলতে বা জীবিকা বলতে মানুষ সাধারণত কৃষিকাজই করে থাকে এবং কৃষিকাজই এলাকার মানুষের প্রধান বা প্রথম কর্মসংস্থানের মাধ্যম এছাড়া কর্মসংস্থানের যে সমস্ত কর্মসংস্থানগুলি লক্ষ্য করতে পারা যায় তার মধ্যে উল্লকেযোগ্য হলো রাইস মিল বা চাল কল আমার এলাকায় ধান উৎপাদন প্রচুর ধান উৎপাদন হয় এর জন্য প্রচুর রাইস মিল বা চাল ফাক্টারি লক্ষ্য করতে পারা যায় এবং এই চাল ফাক্টারিতে একাধিক কর্মচারী বা কাজ করে থাকেন এবং চাল উৎপাদনে করে থাকেন এবং এই পরিবহন ব্যবস্থার সঙ্গেও অনেক মানুষ যুক্ত থাকে চাল পরিবহনের সঙ্গে এছাড়া আমার অ্যালাকায় বা আমার হুগলী জেলা আমার রাজ্যের মধ্যে আলু উৎপাদনে প্রথম এবং এই আলু উৎপাদনের জন্য যথেষ্ট খ্যাতি রয়েছে এবং যথেষ্ট গুণমান গুণগত মান ভালো গুণগত মানের আলু উৎপাদন করে থাকেন এবং এই আলু সংরক্ষণের জন্য যে সমস্ত হিম ঘর রয়েছে এটি একটি বিশেষ কর্মসংস্থানের মাধ্যম বা সেক্টর এতে এই হিমঘরে একাধিক মানুষ কর্মসংস্থান হয়ে থাকে বিশেষত আলু যে সময়ে প্রধানত হিম ঘরে লোড করা হয় বা ভরাই করা হয় সেই সময় একাধিক মানুষের কর্মসংস্থান হয় এছাড়া পরবর্তী কালে ধীরে ধীরে আলু নামানো এবং আলু বাছাইয়ের কাজেও প্রচুর কর্মী বা শ্রমিকের প্রয়োজন হয় এবং এটি উল্লেকযোগ্য লক্ষ্য করতে পারি আমার এলাকায় এছাড়া কামারপুকুর যে স্থান রয়েছে ধর্মীয় স্থান এবং এটি একটি পর্যটন কেন্দ্র হিসাবেও পরিলক্ষিত রাজ্যের মধ্যেই যথেষ্ট খ্যাতিনামা এবং এখানে রাজ্য দেশ বিদেশেরও রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশেরও বিভিন্ন পর্যটক এখানে কামারপুকুর আসেন এবং দর্শন করতে আসেন এবং এটি একটি পর্যটনের স্থান এবং যথেষ্ট খ্যাতি রয়েছে পর্যটনের জন্য এছাড়াও বিভিন রকমের অন্যান্য যে সমস্ত সেক্টরগুলি রয়েছে সেগুলির মধ্যে যেমন পোল্ট্রি ফার্ম ফার্ম বা মাচ চাষ এছাড়াও বিভিন্ন রকমের কল কারখানা অবশ্যই লক্ষ্য করতে পারা যায় আমার এলাকায় এই সমস্তরই প্রাধান্য বা প্রবণতা রয়েছে এবং এগুলির যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেগুলির মধ্যে অন্যতম হলো বিভিন্ন রকমের শ্রমিক অসন্তোষ সব সময়ই লক্ষ্য করতে পারা যায় একাধিক সময়ে একাধিক সেক্টরে এই চাল কলই বলুন আর আপনার হিমঘরই বলুন এই সমস্ত সমস্যার সমাধানের জন্য সরকারকে অবশ্যই বিশেষ উদ্যোগ নিতে হবে এছাড়া হিমঘরের বিভিন্ন পরিমাণ সরকারের যে ভাড়া বিদ্ধির এর জন্য একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় এবং সরকার বিভিন্ন সময় আলু রপ্তানিতে বিশেষ বিধি নিষেধ আরোপ করে যার জন্য স এই সমস্ত হিমঘর গুলির আলু সংরক্ষনের জন্য চাষীরা এবং ব্যবসাদাররা যথেষ্ট ঝুঁকি সাপেক্ষ বলে মনে করেন এবং এটি যথেষ্ট একটি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এছাড়া যে চাল কলগুলি প্রধান যে চাল কল হিমঘর এবং চাল কল রয়েছে এই চাল কলের চাল বিদেশে রপ্তানির জন্য কেন্দ্র সরকার বিভিন্ন রকমের বিধি নিষেধ আরোপ করছে এবং এটি যথেষ্ট একটি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সরকার যদি এই সমস্ত আলু বা চাল বিদেশে বা রাজ্যের বাইরে রপ্তানিতে বিধি নিষেদ আরোপ তুলে দেয় তাহলে এই সমস্ত সমস্যাগুলি অবশ্যই থাকবে না এবং অনেকটাই এগুলি সচলভাবে চলাচলের কোনো সু অসুবিধা হবে না এছাড়াও শ্রমিক অসন্তোষেও বিশেষ নজর দিতে হবে সরকারকে